বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে আমি খুব গর্ব করি বাংলা ভাষা আমার খুব গর্বিত একটি ভাষা যেখানেই যাই বাংলা ভাষা সব জায়গাতেই চলে বাংলা ছাড়া আরও অন্যান্য ভাষাও চলে কিন্তু যেহেতু বাংলা ভাষা নিয়ে আমি জন্মেছি সেইজন্য বাংলা ভাষা আমার মাতৃভাষা